হ্যালো হ্যাঁ বলছি আমি একজন পর্যটক বলছিলাম আমি আসলে বোলপুর শান্তিনিকেতন এসেছিলাম আর কি আমি আপনার নাম্বারটা একটা সাইনবোর্ড থেকে পেয়েছি আপনি একজন অটো চালক তো আসলে আমি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে এসেছিলাম এইখানে তো একদমই নতুন আসলে আমি এখন বুঝতে পারছি না মানে আপনি যদি একটু নিয়ে যেতেন আমাকে একটু সুবিধা হত আর কি চারপাশটা একটু ঘুরে দেখতাম ওখানে একটা ফটো গ্যালারি হ্যাঁ একটা ফটো গ্যালারি হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে আর কি ওখানে যেতে চাই আর কী আপনি টাহলে যদি একটু নিয়ে যেতেন আমার একটু সুবিধা হত হ্যাঁ আমি তো আর বারবার আসব না কারণ আমি তো একবারই এসেছি যখন এসেছি চারপাশটা একটু ঘুরে দেখলে আমার একটু ভালোই হয় কারণ হচ্ছে আমি তো কখনও আসিনি বোলপুর শান্তিনিকেতনে এই ফার্স্ট বারই আসছি আর কি আচ্ছা কীরকম কী রেট আছে মানে কেমন কী নেবেন টাকা যদি যাই হম আচ্ছা হুম ও আচ্ছা আচ্ছা না আমি কোনও অসুবিধা নেই প্রায় দু হাজার টাকাই আপনার রেট তো তাই আমি চারপাশটা চারদিক ঘুরেই দেখব আর আপনিও থাকবেন তাহলে তারপরেই আসব না হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানেই যাব হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ আমি একটু আমি এখানে অপেক্ষা করছি আপনি আসুন না হুম ঠিক আছে হুম